হ্যালো হ্যাঁ আমি ওই মুর্শিদাবাদ থেকে বলছিলাম আপনার কি ট্রাক আছে লরি হ্যাঁ আপনার কি লরি আছে তো আমি একটা কাল পরশু একটা বাড়ি খালি করব তো আমার সামানপত্র যেসব আছে হ্যাঁ সব নিয়ে আমি একটু কলকাতাতে শিফট হতাম রয়েছে বলতে বাড়িতে যা আসবাবপত্র থাকে খাট আলমারি শোকেস সোফা না আপনাদের তো ভালো আইডিয়া হওয়ার সম কথা এইসব জিনিস মোটামোটি একটা একটা দুটো ঘরের সামান নিয়ে যাব দুটো খাট আছে আপনার খাট দুটো খুলে খুলে খুললে খোলানো যাবে খুললে চলে যাবে আর দুটো দুটো আলমারি এইসব কত টাকা লাগবে আপনি বলুন ও তা আপনি এক কাজ করুন তাহলে বাইশ চাকাটাই নিয়ে আসবেন নাহলে তো হ্যাঁ হ্যাঁ বাই চান্স যদি সামান আপনার বেড়ে যায় আমি আপনার মুর্শিদাবাদের ওই বহরমপুর বাস স্ট্যান্ড থেকে নিয়ে যাব কলকাতার আমি যাব আপনার বারাসাত কত কী লাগবে বলুন ভাড়াটা আমি বলি ভাড়া আপনি ওই বারো হাজার টাকা নিন হ্যাঁ আরে এই তো অনেক ভাড়া হয়ে যাচ্ছে গো কুড়ি হাজার টাকা আচ্ছা আমারও না তোমারও না পনেরো হাজার টাকা নিন হ্যাঁ এ তো দুশো দুশো কিলোমিটার রাস্তা দুশো কিলোমিটারে আপনার কত আর তেল পুড়বে আর আর কত কত ভাড়া চাইছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আপনি চলে আসুন তাহলে